হ্যালো বলুন হ্যাঁ রিসেপশান থেকে বলছি

না না আমরা তো স্টাফ পাঠিয়েছি এবং পরিষ্কার করার জন্যে স্টাফ পাঠিয়ে দিয়েছি হয়তো আপনি হ্যাঁ ম্যাডাম অ্যাকচুয়ালি আপনি হয়তো ঘুমোচ্ছিলেন আপনাকে নক করেছে বেশি সকালবেলা তো বেশি বিরক্ত ওরা করে না হালকা করে নক করেছে হয়তো আপনাকে পায়নি তো পরিষ্কার হয়ে যাবে ম্যাডাম না না ম্যাডাম নোংরা বিছানার চাদরে আপনাকে ঘুমোতে হবে না আর আপনি একটু এতটা সময় বেলা দশটা পর্যন্ত যখন ওয়েট করেছেনই হয়ে গেছে আসলে আমার স্টাফেরা যারা এগুলো পরিষ্কার করে তারা একটু টিফিন করতে গেছে তো ওরা টিফিনটা করে আসুক টিফিন করে আসলে আমি পাঠাচ্ছি আসলে আজকে আবার আমার দুটো স্টাফ অফ রয়েছে হ্যাঁ অসুস্থতার কারণে আসতে পারেনি তো দুটো স্টাফ তো এত বড়ো হোটেল এত বোর্ডারদের সমস্ত এ চাহিদা পূরণ করছে দেখাশোনা করছে তো পরিষ্কার করতে করতে যাচ্ছে তার মধ্যে ওরা গেছে এখন টিফিনে ওরা একটু টিফিনটা করে আসুক ম্যাডাম আপনি অধৈর্য হবেন না আমাদের আপনি কখন বেরোবেন বলুন না আপনি তাহলে কখন বেরোবেন আধ ঘণ্টার মধ্যে বেরিয়ে যাবেন আমার স্টাফ যদি আধ ঘণ্টার মধ্যে চলে আসে তো আপনাকে সার্ভিসটা দিয়ে দেবো আর যদি একান্তই খুব নোংরা হয় আপনি বিশ্বাস করে রিসেপশানে চাবিটা রেখে যেতে পারেন সেটা কি পারবেন চাবি রেখে যেতে না না সেক্ষেত্রে আপনারা না না দেখুন না আপনা আপনি যেহেতু ওই রুমে রয়েছেন মানে ওটা আপনাদেরই রুম এখন যতক্ষণ আপনি ভাড়াটা দেবেন মানে ওটা আপনাদের রুম তো ওরা যখন সার্ভিসটা দিতে যাবে তখন আপনারা একটু বলে বলে ওদের দিয়ে করিয়ে নেবেন পরিষ্কারটা সব ঘরে তো দেখুন আমাদের পক্ষে গিয়ে দেখা সম্ভব হয় না ওদের ওপর আমাদের ছাড়তেই হয় আচ্ছা সরি সরি ম্যাডাম আচ্ছা সরি ম্যাডাম এটা আর হবে না আমি ইমিডিয়েট সমস্ত স্টাফকে আমি বলে দিচ্ছি বিশেষ করে আপনার রুম শুধু আপনার রুম বলে না আমার সমস্ত বোর্ডাররা আর যাতে কেউ কোনো অভিযোগ না করে সেই দিকে আমি লক্ষ্য রাখছি এটা আমারই লক্ষ্য রাখার বিষয় সরি ম্যাডাম এই ধরনের ভুল আর হবে না ঠিক আছে আপনি আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল হ্যাঁ ম্যাডাম আমি দশ মিনিটের মধ্যে ম্যাডাম না না আমি দশ মিনিটের মধ্যে ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ দশ মিনিটের মধ্যেই আমি লোক পাঠিয়ে দিচ্ছি আমার কাছে একজন এসে গেছে অলরেডি তার টিফিন হয়ে গেছে তো তাকেই আমি পাঠিয়ে দিচ্ছি থ্যাংক ইউ ম্যাম থ্যাংক